পশ্চিমবঙ্গের ব্যবসা ব্যবসার প্রধান প্রধান সুযোগগুলি হল আমাদের ব্যবসা করতে গেলে বেশ চারটি জিনিসকে আমাদের মূল ধরে রাখতে হবে যা যেগুলি হল জমি শ্রম মূলধন এবং সংগঠন জমি অর্থাৎ আমরা যে জায়গায় ব্যবসা গড়ে তুলব সেই এলাকার জমি বিশাল আকৃতির হওয়া দরকার এবং ফাঁকা এলাকায় জমি যদি আমরা পেয়ে থাকি তাহলে ব্যবসা আমাদের আরো ভালো হয়ে থাকবে কারণ সেই এলাকার মধ্যে আমাদের কোনো অসুবিধা লক্ষ্য করা যাবে না এই ফাঁকা এলাকার মধ্যে আমাদের জলের ব্যবস্থাও করে নিতে হবে কারণ যদি আমাদের পরবর্তী সময়ে জলের অসুবিধা লক্ষ্য করা যায় তাহলে ব্যবসাতেও প্রচুর অসুবিধা লক্ষ্য করা যাবে তাই জলের জোগান আমাদেরকে সরবরাহ রাখতে হবে এবং সচরাচর রাখতে হবে জলের সাথে সাথেই আমাদের বিদ্যুতের জোগানও ভালোভাবে রাখতে হবে কারণ এখনকার সময়ে বিদ্যুতের জোগান যদি ঠিকভাবে না থাকে তাহলে অনেক অসুবিধা লক্ষ্য করা যেতে পারে কারণ এখন বিদ্যুৎ ছাড়া কোনো ব্যবসাই হয়ে থাকে না বিদ্যুৎই হল আমাদের প্রধান উৎস বিদ্যুৎ ছাড়া আমাদের বলতে গেলে সব ব্যবসাই অচল এই বিদ্যুৎই আমাদের ব্যবসাকে সচরাচর রাখে এই বিদ্যুতের সাথে সাথে আমাদের আরও বেশ কয়েকটি জিনিসকে সঙ্গে রাখতে হবে যেগুলির মধ্যে হল শ্রম শ্রম অর্থাৎ আমাদের শ্রমিক ব্যবস্থাও ভালো উন্নত মানের রাখতে হবে যেমন কি বেশ কিছু আমাদের শিক্ষাজীবী শ্রমিকের ব্যবস্থা রাখতে হবে এবং বেশ কিছু অনুন্নত শ্রমিক রাখলেও চলবে কারণ আমাদের যে শিক্ষাজীবী শ্রমিক রইবে তারাই যা যে উন্নত অনুন্নত শ্রমিক রয়েছে তাদেরকে নিজেদের সঙ্গে এগিয়ে নিয়ে যাবে শ্রমিক ব্যবস্থা আমাদের যদি ঠিক থাকে তাহলে আমাদের ব্যবসাতেও কোনো অসুবিধা আসবে না এবং সেটি সচলভাবে এগিয়ে চলবে শ্রমিকের সাথে সাথে মূলধনের ব্যবস্থাও আমাদের ঠিক রাখতে হবে কারণ মূলধনই হল ব্যবসার উন্নতির কারণ মূলধন যদি আমাদের বিশেষভাবে থাকে তাহলে আমাদের ব্যবসা কোনো দিনও আটকাবে না এগিয়েই চলে যাবে সেটি কারণ মূলধনের মধ্য দিয়েই আমাদের ব্যবসা আরো ভালোভাবে এগিয়ে যেতে পারে সংগঠন আমাদের সংগঠনের মধ্য দিয়ে সব কিছুকে সব একই সঙ্গে রেখে নিয়ে এগিয়ে যেতে হবে এবং এগুলির সাথে সাথে আমাদের আরও বেশ কয়েকটি জিনিসকে সঙ্গে রাখতে হবে যেগুলি হল উন্নত মানের পরিবহন ব্যবস্থা আমদের যদি পরিবহন ব্যবস্থা অর্থাৎ সড়ক পথের ব্যবস্থা ঠিক থাকে তাহলে আমাদের যে কাঁচামাল সেগুলিকে সহজেই এই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে এবং বাজার ব্যবস্থাও আমাদের ভালোভাবে রাখতে হবে কারণ যদি আমাদের বাজার ব্যবস্থা ঠিক থাকে তাহলে আমাদের যে উৎপন্ন দ্রব্য রয়েছে সেইগুলি বিক্রয় করতেও আমাদের কোনো অসুবিধা লক্ষ্য করা যাবে না এই বাজার ব্যবস্থা উন্নত সড়কপথ রেলপথ জলপথ এগুলির মধ্য দিয়ে আমরা ব্যবসাকে আরো উন্নত মানের করে থাকি